পশ্চিমবঙ্গ জনপ্রিয় পর্যটনগুলির মধ্যে আকর্ষণীয় হলো আমাদের ঝাড়গ্রামের হচ্ছে কনক মন্দির যেটি ডুলুং নদীর তীরে অবস্থিত এছাড়াও আছে এখানকার জঙ্গল এখানকার জঙ্গল হচ্ছে সব থেকে প্রিয় জঙ্গলের জন্যই এখানের মানুষ চেনে কারণ এখানে ঝাড়গ্রামের মতো জঙ্গল কারণ জঙ্গলমহল এলাকা বলতে ঝাড়গ্রামটা প্রথমে মনে আসে এছাড়াও এখানে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে যেটা হচ্ছে ডিয়ার পার্ক সেখানে সিংহ না থাকলেও আপাতত বাঘ আছে এছাড়াও কুমির আছে ভল্লুক আছে এরকম অনেক রকমের পশুও আছে সেখানে তো এছাড়াও আছে ওখানে রাজবাড়ি রাজবাড়িটা হচ্ছে রাজার বাড়ি খুব সুন্দর এখনো সেটাকে এতো সুন্দরভাবে রাখা হয়েছে যে বলার বাইরে এখনো মানুষরা গেলে সেখানে দেখতে পাবে চোখ ধাঁধিয়ে যাবে তাদের এতো সুন্দরভাবে রাজবাড়িটা করা আছে তো এইভাবেই হচ্ছে আমাদের ঝাড়গ্রাম শহর ঝাড়গ্রাম শহরে ঘুরতে আসলে অবশ্যই ঘুরতে যেতে পারে কারণ ঝাড়গ্রামের মতোন সুন্দর জায়গা জায়গা আর দুটো অন্য কোথাও পাবেন না তো পশ্চিমবঙ্গ ছাড়াও আরও অন্যান্য জায়গা আছে কলকাতাতেও সুন্দর সুন্দর অনেক জায়গা আছে যেগুলো ঘুরে দেখার মতো কিন্তু আমি মনে করি ঝাড়গ্রামটা সব থেকে ভালো